আমি একদিন রাতের বেলায় আকাশ মানে ছাদে শুয়েছিলাম এবং ঠিক তখন বাজছিল সাড়ে এগারোটা ঠিক পৌনে বারোটা এরকম বাজবে তখন আমি দেখি যে আকাশের দিকে একটা কোনো রকম কিছু মানে লাইট জ্বলে যেমন মনে হচ্ছে যে নিচের দিকে নেমে আসছে আমি প্রথমে ভেবেছিলাম ওটা হয়তো প্লেন প্লেন বা অন্য কিছু হবে আমি প্রথমে প্লেনটাই ভেবেছিলাম অন্য কিছু মাথায় আসেনি তো প্লেন সাধারণতভাবে রাত্রিবেলা লাইট জ্বালিয়ে যায় আকাশে তা তাহলে আমি ভেবেছিলাম প্লেন কিন্তু তার পরে দেখলাম হ্যাঁ প্লেনের আরও তিন চারটে লাইট থাকে সেই লাইটগুলো আমি দেখলাম দেখতে পেলাম না সেটা হয়তো ও কোনো গ্রহ একটা হবে যেটা আমি রাতের বেলায় আকাশ থেকে খসে যেতে দেখেছিলাম সেটা দেখতে আমাকে খুবই ভালো লেগেছিল এবং আমাকে অনেক মুগ্ধ করেছিল আমি সেটা মোবাইলে রেকর্ডও করেছিলাম ভিডিও রেকর্ড করে রেখেছিলাম যাতে আমি অন্য আরও আমার পাঁচজন মানুষকে দেখাতে পারি যে আমি এটা নিজের চোখে দেখেছি সেটা তোমরাও উপলব্ধি করো ফোনে আমার ফোনের মাধ্যমে দেখে তো সেটা আমাকে অনেকভাবে মুগ্ধ করে তুলেছিল অবশ্যই ওই ধূমকেতু খসে যাওয়া প যাওয়াটা আমাকে ব্যাপকভাবে মুগ্ধ করেছিল